আমি গত মাসে ভানু ভাই ব্যাগের দোকান থেকে যে ব্যাগটি কিনেছিলাম তা কিন্তু দেখে বেশ শক্তপোক্ত মনে হয়েছিল কিন্তু ব্যাগটি একমাস ব্যবহার করার পরই দেখতে পেলাম ব্যাগের যে পেছনের অংশটি আছে সেখান থেকে কিন্তু কাপড়টি খুলে খুলে গিয়ে স্পঞ্জটি বেড়িয়ে আসছে ব্যাগটি কিন্তু তেমন গুণমানে ভালো নয়